আমরা পাঁচদিনের জন্য পুরী যেতে চাই এবং সেখানে থাকতে চাই এবং সেখানে চারিদিক ঘুরে দেখতে চাই সেই জান্য আমার একটি গাড়ি লাগবে গাড়িটি প্রত্যেকদিন প্রতি কিলোমিটারে কতো টাকা এবং কোথা থেকে এখান থেকে চন্দ্রকোণা টাউন থেকে পুরী যেতে কত টাকা নেবে সেটার সম্পর্কে আমি জানতে চাই এবং আমার সঙ্গে আমার পরিবারের সবাই এবং আমার পাঁচজন বন্ধু আমরা সবাই যাবো এবং সেখানে যেয়ে আমরা কিন্তু পাঁচদিন থাকবো এবং সেখানের চারপাশটা কয়েকদিন ধরে ঘুরে দেখবো তারপর আমরা সেইখান থেকেই আবার সোজা দীঘা যেতে চাই এবং দীঘা থেকে হয়ে আমরা আবার চন্দ্রকোণা টাউনে ঘুরে আসতে চাই সেই জন্য আমাদের একটি গাড়ি লাগবে গাড়িটির এবং কত টাকা ভাড়া এবং প্রতি কিলোমিটার অনুযায়ী ভাড়া নেন কি না একবারে চুক্তা হিসাবে ভাড়া নেন সেটার সম্বন্ধে আমাকে একটু জানাবেন